আমার প্রিয় বাংলার বাক্যাংশ হলো সকলেই ভালো থেকো তার কারণ এটি এমন একটি বাক্য যেইটার দ্বারা সব মানুষের সব ধরনের সব জাতের মানুষের ভালো চাওয়া হ্যাঁ অবশ্যই আমি বাংলাভাষী হিসেবে গর্ববোধ করি তার কারণ আমি বাঙালি বাংলাই আমার প্রাণ বাংলাই আমার গর্ব বাংলাই আমার মান বাংলা ভাষা বলতে পারি বলে আমার গর্ব যারা ইংরেজি ভাষা না জানার জন্য নিজেদেরকে দোষী মনে করে আমি তাদের পক্ষে মোটেও নয় বাংলা ভাষা জানলেই আমার যথেষ্ট তার কারণ আমি ভারতবাসী আমি বাঙালি